পশ্চিমবঙ্গে ক্রিয়াখাত স্বাস্থ্য ও সুস্থতার প্রচারে অনেক সে স সচেতন এখানে খেলোয়াড়রা সাধারণত নিজেদের জীবন সম্পর্কে খুবই সচেতন জীবনধারা যাতে আরও স্বাস্থ্যকর আরও ফিটনেস তৈরি থাকে সে বিষয়ে ওরা সব সময় খুবই সচেতন থাকে সচেতন থাকে আর কি এরা সাধারণত ধূমপান মদ্যপান তো একদমই করেন না আর স্বাস্থ্যকর ওজন বজায় রাখারও সব সময় চেষ্টা করে ওই জন্য ভালো খাবার দাবারও এরা খেতে থাকে নিয়মিত এদের একটা রুটিন মাফিক চলাফেরা করার চেষ্টা করে হ্যাঁ কখন কীভাবে কতটা সময় কোন দিকে ব্যয় হলে এদের স্বাস্থ্য এবং জীবনধারা আরও উন্নত হবে সেদিকেও নজর রাখে খেলাধুলো মানে আমরা সবাই জানি একটা অসাধারণ ফিটনেস শরীরের খে খেলাধুলা করা মানে একরকম শরীর বিশেষভাবে চর্চায় রাখা শরীরকে আরও চাঙ্গা রাখা আর খেলাধুলা থাকলেই শরীর চর্চা থাকলে শরীর আরও সুস্থ থাকে ফিট থাকে তাতে কোনো রোগ সহজে আক্রমণ করতে পারে না এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও বিশেষভাবে বেড়ে যায় তাদের ওষুধেরও বিশেষ প্রয়োজন হয় না তারা এত ডায়েট কন্ট্রোলে থাকে এত ট্রিটমেন্টে থাকে তাদের ওজনও বাড়ে না এই জন্য এরা সারাদিন ফিটনেস থাকতে পারে সারা সমস্ত কাজে এদের এনার্জি থাকে সমস্ত কাজে এরা খুব উৎসাহ উন্নতির সঙ্গে করতে থাকে আর পাঁচজন যতটা অলসতা বজায় রাখে এরা কিন্তু অতটা অলস হয় না সর্বদিক দিয়ে এদের মনোভাব সবসময় চাঙ্গা সতেজ সর্বকাজে এরা আগ্রহী যায় সবার আগে এরা সর্বকাজে হাত দিতে চেষ্টা করে এবং সেটা খুব সুস্থ সাধারণ আর স্বাভাবিকভাবে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করে এবং এগুলো দেখে মানুষ আরও অনুপ্রাণিত হয় হ্যাঁ খেলোয়াড়রা এত নিয়ম নিষ্ঠার ভিতরে থাকে যে তাদের এই সব খারাপ জিনিসগুলো তাদের মনের মধ্যে আসে না তারা করেও না তাদের ধারে বাড়েও যায় না যেমন খারাপ জিনিসগুলো বলতে চাচ্ছি ধূমপান মদ্যপান কিংবা খারাপ কোনো সঙ্গে পড়া এগুলো তারা খুব ভালোভাবে কাটিয়ে নিতে পারে কন্ট্রোল করে নিতে পারে এগুলো তারা মনের ভিতর কোনো দিন আনেও না কল্পনাও করেন না এবং তাদের ধারেকাছেও যাওয়ার চেষ্টা করে না কারণ তারা ভালোভাবে জানে এগুলো খেলে মানুষের মন মানসিকতা নিজেদের শরীরের সমস্ত দিক দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত হতে হবে এগুলো তারা ওই জন্য বিশেষ নজরে রাখে সব সময় আর এগুলো একদম অ্যাভয়েড করে চলে আর অন্যদেরও পরামর্শ দেয় যাতে এগুলো থেকে একদম দূরে থাকে মানে অ্যাভয়েড করেই চলে চলে